আমার সঙ্গে থাকা প্রথম পণ্যটি হলো ড্রিল মেশিন এ ড্রিল মেশিন সম্বন্ধে আমার কিন্তু অনেক ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে যেমন ঘরের কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ড্রিল মেশিনটা খুবই সাহায্য করে থাকে যেমন কোনো জায়গাতে যদি আমাদেরকে কোনো ফুটো করতে হয় বা কোনো পেরেক পুঁততে হয় সেক্ষেত্রে কিন্তু এই ড্রিল মেশিন ছাগলে এটা খুব সহজেই কিন্তু কাজটা আমরা করতে পারি তাছাড়াও এই ড্রিল মেশিনের সাহায্যে ঘরে যে সমস্ত বিদ্যুতের কাজগুলো করা হয় তার জন্য যে ড্রিলগুলো করতে হয় ফুটো করতে হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় ঘরের কাজের ক্ষেত্রে একটা ড্রিল মেশিন থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে থাকে